হ্যাঁ আমি আশা কর্মী জয়ন্তী বলছি আপনি কে বলছেন ও বলুন কেমন আছেন হুম বেতনের হাল কী তাই তো দেখুন তো বেতনও বাড়ছে না এদিকে আমাদের বোনাসেরও কোনো ব্যবস্থা করছে না এইটুকু বেতন দিয়ে কি আর আমাদের চলে বলুন আশা কর্মীরা আমরা যেভাবে খাটছি এভাবে তো কোনো বেতনই দিচ্ছে না তাই তো এত স্ট্রাইক করা হলো এত কিছু অ্যাপ্লিকেশন দেওয়া হলো আর কত কী যে করব কবে যে আমাদের বেতনটা বাড়বে চলুন আমরা সবাই মিলে একটা চিঠি করে আমরা জমা করি ডিএমের কাছে ডিএমের কাছে আবার জমা করি হ্যাঁ তাছাড়া তো আমাদের এভাবে চলছে না তাই তো এই এর মধ্যে দেখে ডেটটা সবাই মিলে ফিক্সড করি কবে যাব একটু আপনিও যোগাযোগ করেন সবার সঙ্গে বা বাকি আশা দিদিদের সঙ্গে একটু যোগাযোগ করে নিন তাহলে আমি এদিক থেকে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করব ঠিক আছে তুমি যোগাযোগ করে ফোন করো রাখি